কার্গো ক্যারিয়ার্সের কাছ থেকে আমি যে গাড়িটি ভাড়া করেছিলাম এই গাড়িটি আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে ঠিকই কিন্তু উপযুক্ত সময়ে পৌঁছে দিতে পারে নি এবং আমার সাথে যে নির্দিষ্ট চুক্তি ভাড়া হয়েছিলো আপনার ড্রাইভার আমার কাছ থেকে তার থেকে বেশি টাকা চাইছে আমি কিন্তু দিতে রাজি নই তাই আপনার ড্রাইভারকে আমি একটি টাকাও দিচ্ছি না আমি আপনার কাছে গিয়ে আপনার অফিসে আমি টাকা মিটিয়ে দেবো কিন্তু আপনার ড্রাইভারের হাতে আমি একটি পয়সাও এই মুহুর্তে দিচ্ছি না